পশ্চিমবঙ্গে শিক্ষায় যেমন বইপত্র দেওয়া হয় তেমন সোশাল মিডিয়া বা অনলাইন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেমন বলতে পারি দুবছর আগে করোনা যখন ছিল ভারতে তখন পশ্চিমবঙ্গে স্কুল কলেজ টিউশন কিছুই খোলা থাকেনি সব কেউ অনলাইন কোনো টিচার বা অন্যান্য কিছু দিয়ে তাদের পড়াশুনা চালিয়ে রেখেছিল বা তারা হোয়াটসঅ্যাপ এবং জুমের মাধ্যমে যোগাযোগ করেছিল বা জুমের থেকে অনলাইন ক্লাস ভিডিও কলের রূপে প্রকাশ করেছিল অনেকে ভিডিও প্রদর্শনের জন্য সোশাল মিডিয়া ব্যবহার করেছেন এছাড়াও তারা অন্যান্য অ্যাপের মাধ্যমে পড়াশুনো চালিয়ে গিয়েছেন এ বিষয়ে পশ্চিমবঙ্গের শিক্ষায় সোশাল মিডিয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ লাভ করেছে